আমি যে কুর্তিটি অনলাইনে কিনেছিলাম কুর্তিটার দাম বেশি নিয়েছিলো কুর্তিটা এতটাই বাজে যে বলার বলাই বাহুল্য কুর্তির রংটা যেটাই বলেছিলাম সেটা আসে নি এছাড়াও তার সঙ্গে প্যান্ট জামা ওড়না দেখিয়েছিলো কিন্তু সেটা দেয় নি জামাটা ছিলো সিনথেটিকের জামাটার কোনো কোনো মানে রংও ভালো ছিলো না নকশাটাও ভালো ছিলো না যেটা দেখিয়েছিলো সেটা দেয় নি এক নম্বর দু নম্বর জামাটা পরার সঙ্গে সঙ্গে গোটা গা চুলকাতে শুরু করেছিলো গোটা জামাটায় যেমন একটা খরখরে ভাব লাগছিলো এছাড়াও জামাটার মধ্যে একটা কোনো কোনো অন্য রকমের গন্ধ বেরোচ্ছিলো যেটা জামাটা হাতে নিতে না নিতেই জিনিসটা একেবারেই বাজে লাগছিলো আমি জিনিসটা কিনে একেবারেই ঠকে গিয়েছি